আমার প্রিয় খেলা ক্রিকেট আমি ক্রিকেট খেলতে ভালোবাসি কারণ ক্রিকেটে যখন আমি ছয় মারি আমার আমার খুশি হয়

ক্রিকেট খেলার যদি কথা বলা হয় ক্রিকেটে বল করা ব্যাট করা কিপিং করা তারপর যে বল মারলে ব্যাটসম্যান যখন বল মারে ফিল্ডিং করার সময় যখন ক্যাচ ওঠে দৌড়িয়ে যায় ক্যাচ লুফা খুব ভালো লাগে থাকে আমার আর ব্যাট করতে তো আমি খুবই ভালোবাসি ব্যাট করলে ছয় মারতে আমি খুব ভালোবাসি যখন ছয় মারি আমি খুব খুশি হয়ে যাই বলে বলে মারা আমার ভালো লাগে রান খুব একটা আমার ভালো লাগে নেই আমি ভালোবাসি চার ছয় মারা আমি চার ছয় অনেক মেরেই থাকি যেমন বলে বলে চার ছয় মারলে রান বেশি হয় জিতে যায় অনেক দর্শক হাততালি দিতে থাকে অনেকেই খুশি হয় সেই ছয় দেখি আমি বড়ো বড়ো ছয় মারতে ভালোবাসি সেই ভালোবাসার জন্যে আমি ক্রিকেটটাকে খুবই ভালোবাসি আর এই ক্রিকেটের ভালোবাসার কারণ ক্রিকেট খেললে আমার শরীর ঠিক থাকে আমার শরীরে ওজন বেশি বাড়েনা ওজন শরীরে ফিট থাকে তারপর সেইখানে ওজনের যে ব্যাপার যে শরীরের একটা ফিটনেস থাকার ব্যাপার ছোটা বসা দৌড়া সব কিছুই করতে পারি আমি এই জন্যেই আমার খুব ভালোবাসি খেলাধুলো